এই যে স্যামসংয়ের যে ফোনটা কিনেছি এবং এই স্যামসংয়ের ফোনটতে বেশ কিছুদিন ধরেই ইউআইয়ের ল্যাগ দেখা যাচ্ছে অর্থাৎ কোনো অ্যাপ যদি আমি অন করি তাহলে ওটা কিছুদিন পরপর অটোমেটিকালি বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ কাজ আমার কিন্তু বাকি রয়ে যাচ্ছে কিন্তু ওই অ্যাপটা অটোমেটিক কেটে যাচ্ছে আবার প্রথম থেকে অ্যাপটা চালু হয়ে যাচ্ছে এবং এই প্রবলেমটা বেশ কিছুদিন ধরে আমি এই ফোনটায় দেখতে পাচ্ছি এবং যেহেতু এই ফোনটা অনেক টাকা দিয়ে কিনেছি সুতরাং এই দিকটা আমার একটু খারাপ লাগছে যে এত টাকায় কেনার পরেও ফোনটার মধ্যে এই জিনিসটা হয়ে গেছে এবং আমি সার্ভিস সেন্টারকে জানালেও সার্ভিস সেন্টারও বলেছে এটার জন্য আপনাকে টাকা দিতে হবে আপনার ওয়ারেন্টি থাকলেও এই জিনিসটা ওরা নাকি ওয়ারেন্টি থাকলেও ওটা করে দিতে পারবে না এবং যেহেতু এই ফোনটা আমার বেশ ছমাসই হল সবে তার মধ্যেই খারাপ দেখা দিয়েছে এবং যারাও এটা করার জন্য আমাকে টাকা চার্জ করতে হচ্ছে এই বিষয়টা আমার খুব একটু খারাপ লেগেছে